আমার পাখি দেখার একটি প্রিয় জায়গা বলতে আমার ছাদ বাগান এবং আমার গ্রামে একটি বাড়ি আছে সেখানেই আমি সব সম পাখি দেখি যখনই আমার পাখি দেখার ইচ্ছে হয় তখনই আমি গ্রামের বাড়িতে যাই এখন সেখানে আমি ছোটোবেলা থেকে পাখি দেখার যে ট্রিক্সগুলো সে তার মধ্যে গ্রামের থেকে মানে শিখেছি কিছু যে গ্রামের শহরে থাকলে আমি সেগুলো ব্যবহার করি আমি সে সেখান থেকে শহরে ছাদের উপর কিছু ফলের গাছ ফুলের গাছ আমি লাগিয়েছি যারা নর্থ বেঙ্গলের জলদাপাড়ায় গেছে জলদা পাড়ায় গেলে ওখানে পাখি দেখার জন্যে খুবই একটা ভালো জায়গা খুবই সুন্দর প্রচুর পাখি আসে ওখানে এবং খুবই ভালো লাগে যেহেতু সেখানে পাখির কোনো অভাব হবে না এবং যারা পাখি প্রেমিক আছে আমার মতে তাদেরকে জলদাাপড়ায় যাওয়ার দরকার খুবই সুন্দর পাখি দেখা যায় অনেকই জায়গা আছে পাখি দেখার জন্য এবং যেমন সুন্দরবন পৃথিবী বিখ্যাত একটা জায়গা আছে ওই সুন্দরবন ওখানে প্রচুর অনেক ধরনের পাখি দেখতে পাওয়া যায় ওটাও আমার একটা প্রিয় জায়গা এবং ওখানে এত সুন্দর পাখি দেখতে পাওয়া যায় যে ওখানে ওখানকার নামটাই পাখিরালয় হয়ে গেছে অবশ্যই আমি বলবো আপনাদেরও ওখানে যাওয়ার দরকার যারা পাখি মানে দেখতে পছন্দ করেন তারা এবং ওখানে এত সুন্দরী মানে পাখির আনাগোনা যে ওখানে আপনি যদি যান তো শুধু পাখির যে ডাকের যে আওয়াজ ওই আওয়াজ ছাড়া আপনি আর কিছু মানে শুনতে পাবেন না এত সুন্দর তো আমারই যখনই পাখি দেখার ইচ্ছে হয় আমি যাই এই সব জায়গায় খুবই ভালো লাগে আর আপনি যদি ফ্রি পয়সায় সুন্দরবন বা জালদাপাড়া এখানে ওখানে গেলে সে আপনার টাকা পয়সা খরচা হবে কিন্তু আপনি যদি চান যে ফ্রিতে একল তো আপনার গ্রামের বাড়ি যদি থাকে সেখানে আমি আপনি যেতে পারেন সেখানে যে মাঠে ধান চাষ হয় ধান যখন তোলার সময় হয় তখন প্রচুর পাখি মাঠে থা মাঠে ধান খেতে আসে তো খুব খুবই সুন্দর সেই পরিবেশ যেমন মাছরাঙা তোমার আমাদের গ্রামের বাড়ির যে পুকুর আছে সেখানে মাছ খাওয়ার জন্যই মাছরাঙা দেখা যায় খুবই সুন্দর প্রচুর শালিক ময়না টিয়া পায়রা প্রচুর পাখি আছে কিন্তু আগের তুলনায় এখন এতো পাখি দেখা যায় না যেহেতু কিন্তু যতটাই দেখা যাক না কেন খুবই ভালো দেখা যাক আপনারা যদি মনে করেন আপনারা যেতেই পারেন খুবই ভালো লাগবে এইসব জায়গা গেলে আপনারা মানসিক শান্তি পাবেন এবং সুন্দরবনের যে চারপাশের যে এলাকা খুবই সুন্দর এখানে বিভিন্ন ধরনের পাখি